আমার প্রিয় পাখি টুুন্টুনি পাখি টুনটুনি পাখি অতিব ছোট এবং খুব সুন্দর দেখতে যারা টুনটুনি পাখি দেখেছে তারা টুনটুনি পাখির প্রেমে পড়ে যাবে এটা গ্যারান্টি আছে টুনটুনি পাখির বাসা নিয়ে যদি কথা বলি আমি যখন ছোটোবেলায় আমাদের গ্রামের বাড়িতে থাকতাম তখন আমার বাবা কাকারাও বাড়িতে বাগানে চাষ করত সেই বাগানে আলু টমেটো বেগুন বিশেষ করে অনেক বেগুন চাষ করত এবং সেই বেগুনগুলো বাজারেও বিক্রি হতো এবং বাড়িতেও খাওয়া হতো তখন তো আমরা খুব ছোট ছিলাম তো আমি একদিন ঘুরতে ঘুরতে বাগানে গেলাম বেগুন তুলবো বলে আমি আর আমার একটা দাদা তা বেগুন তুলতে তুলতে হঠাৎ করে দেখি বেগুনের দুটো পাতা প্রায় এক জায়গায় লেগে আছে এবং তার মধ্যে নরম নরম কি যেন একটা এবং যখন আমি কাছে পৌঁছালাম ভালো করে দেখার জন্য তখন দেখলাম যে দুটো টুনটুনি পাখি আমার মাথার উপরে ঠোকরানোর চেষ্টা করছে প্রথমে ব্যাপারটা আমি বুঝতেই পারিনি তারপরে কি বুঝলাম এটা টুনটুনির পাখির বাসা এবং তার মধ্যে দুটো বাচ্চা আছে বাচ্চা কাচ্চা খুব ভালো না দেখা যায় বোঝাই যাবে না যে এটা টুনটুনির পাখির বাসা এটা টুনটুনি পাখির দর্জি পাখি এমনি এই জন্যেই বলে

যে তারা দুটো বেগুন গাছের পাতা এত সুন্দর সেলাই করেছে বাসা বেঁধেছে এবং সেলাইটা করেছে কোনো সুতোর মাধ্যমে না হ্যাঁ নারকেল গাছের পাতা খেজুর গাছের পাতা সরু মতন কুচিয়ে সেটা সেটাকে দিয়ে সেলাই করেছে বেগুন গাছের পাতা দিয়ে এটা একটা প্রতিভার ব্যাপার টুনটুনি পাখির আরেকটা পাখি হচ্ছে বাবুই পাখি বাবুই পাখির বাসা এতো অসাধারণ যে আমি যে গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের এই আধুনিক যুগে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমেও বাবুই পাখি বাসা কেউ নকল করতে পারবে না এটা আমি জোর গলায় বলতে পারি কিন্তু বাবুই পাখির কাছ থেকে অনেক কিছু শেখার আছে বাবুই পাখির বাসা যেভাবে বাঁধে তো যতই ঝড় বৃষ্টি হোক তাতে এক ফোঁটা জলও প্রবেশ করতে পারবে না এবং তাদের বাচ্চাকেও ক্ষতি করতেও পারবে না বাবুই পাখি সাধারণত দুটো করেই ডিম দেয় এবং দুটি বাচ্চাই হয়